আমি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের একটা অত্যন্ত একটা দরিদ্র পরিবারের মেয়ে ছিলাম ছোটর থেকে খুব অভাব অনটনের মধ্যে থেকে আমি বড় হয়েছি সেমনভাবে পড়াশোনাও করতে পারিনি যাহোক করে মাধ্যমিক পাশ করেছি ছোটবেলাটা আমার খুব সুন্দরই ছিল যদিও অভাবের সংসার তবুও আমার জীবন অনেকটা সুন্দর ছিল ছোটবেলাটা সবার সঙ্গে খেলতে পেতাম সকাল থেকে সকালবেলাটায় খুব কম সময় টিউশন যেতাম নয়তো বিকালে যেতাম তারপর বন্ধুবান্ধব সব একসাথে মিলে আমরা প্রাইমারি স্কুলে যেতাম একসাথে খেলাধূলা করতাম একসঙ্গে নদীতে চান করতে যেতাম সাঁতার কাটতাম তারপর কাবাডি খেলা গুলি খেলা হাডুডু খেলা সব বন্ধু ছেলে মেয়ে আমরা সব একসাথে খেলেছি যে কোনও জায়গায় মেলা হলে সব বন্ধুবান্ধব একসাথে দল বেঁধে দল বেঁধে বেড়াতে গেছি খুব আনন্দ ছিল শৈশবকাল যেমন একটা মেয়ের আনন্দের হয় সেরকমই ছিলাম তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর আমার নদিয়া জেলাতে বিয়ে হল মা বাবার আমার আঠারো বছর বয়সেই বিয়ে দিয়ে দিলেন খুব বেশি পড়াশোনা করতে পারি নি কারণ আমাদের খুব অভাবের সংসার ছিল মা বাবা খুব কষ্ট করে আমার পড়াশোনা করিয়েছে যা হোক করে মাধ্যমিক দিয়েছি তারপর আমার বিয়ে দিয়ে দিল নদিয়া জেলায় অনেক দূরে শ্বশুরবাড়ি হওয়ায় প্রথম প্রথম আমার খুব দুঃখ হচ্ছিল কারণ অনেক দূরে বিয়ে হয়েছে মা বাবাকে আমি দেখতে পারব না টাইমে দেখতে পাবো না বাপের বাড়ি তাড়াতাড়ি যেতে আসতে পারব না বন্ধুবান্ধবকে খুব মনে পড়তো মন খারাপ হতো ওই ফোনের মাধ্যমে যোগাযোগ ঘটতো এখন আমার বিয়ে প্রায় পনেরো বছর হয়ে গেল আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে আমার খুব সংসার ভালো আমার স্বামী আমার ছেলে মেয়েরা আমাকে প্রচুর ভালবাসে আমার ছোটবেলার কষ্ট আমি এখন ঠিক বুঝতে পারি না কিন্তু ছোটবেলার স্মৃতি মধুর সে স্মৃতি ভোলা যায় না আমি এখনও ভুলতে পারি না প্রথম যখন আমি বিয়ে হয়ে আসি তখন আমার শ্বশুরবাড়িতে কিছুই কাজ করতে পারতাম না আমার শাশুড়িমা আমাকে হাতে ধরে সব কাজ শিখিয়েছেন তারপরে আমি আস্তে আস্তে রান্না করতে শিখেছি তারপর যখন আমার প্রথম মেয়ে হয় আমি তো জানতাম না কীভাবে বাচ্চা মানুষ করতে হয় আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি কীভাবে বাচ্চা কোলে নিতে হয় কীভাবে বাচ্চার লালন পালন করা যায় খাওয়াতে হয় তাকে ঘুম পাড়াতে হয় তাকে নিয়ে খেলা করতে হয় সেসব আমার সব জায়ের কাছ থেকে শিখেছি তারপর আস্তে আস্তে আমার আরেকটা মেয়ে হল তখন আমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছি কারণ প্রথমে আমি একটা বাচ্চা মানুষ করেছি তারপর তার তিন বছর পর আমার একটা ছেলে হল আমার দুটো মেয়ে তার কারণেই আমার স্বামী চেয়েছিল যে আর একটা ছেলে হোক তা ভগবান আমাকে একটা ছেলে দিল সেই ছেলেরও ছেলে নিয়ে আমার এখন ভরা সংসার আমি এখন খুব ভালো আছি আমার সংসার খুব সুখের আমার স্বামী এখন বাইরে কাজ করলেও আমার দুই মেয়ে এক ছেলে আমার কাছেই থাকে আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে আমিও শাশুড়িকে খুব ভালোবাসি আমার ছেলে মেয়েরা আমাকে খুব ভালবাসে তারা এখন দিয়েও বড় হয়ে গেছে তবুও আমার ছেলে আমার কাছে এখনও ছোট আছে আমার ছেলে আমাকে খুব ভালোবাসে আমার ছেলে আমাকে ছেড়ে থাকতে পারে না আর আমার মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়া হয় কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনার কারণে আমি বাপের বাড়ি যেতে পারি না এতে আমার খুব কষ্ট হয় কষ্ট হলেও আমার ভালো লাগে যে আমি শ্বশুরবাড়িতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব ভালো আছি